ঝাড়গ্রাম জেলার ইতিহাস সম্পর্কে বলতে গেলে আমাদের প্রথমেই বলতে হবে ঝাড়গ্রাম হলো ভারতের পশ্চিমবঙ্গের একটি জেলা এটি ভারতবর্ষের সুন্দরবন অনেকটা বড়ো অংশ নিয়ে অবস্থিত এবং প্রধানত বাংলাদেশের সুন্দরবন জেলা ও খুলনা বিভাগের সাথে সীমান্ত রয়েছে ঝাড়গ্রাম জেলার প্রধান শহর হচ্ছে বহরমপুর ঝাড়গ্রাম জেলার ইতিহাস বলতে গেলে আমাদের প্রথমেই বলতে হবে ঝাড়গ্রাম জেলাটি খুব পুরোনো নয় কিন্তু সুন্দরবন এলাকার ভিত্তিতে প্রাচীন ঐতিহ্য এতে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এই অঞ্চলে প্রাচীন সংস্কৃতি আর ঐতিহ্যের প্রভাবে গভীর ইতিহাস রয়েছে সুন্দরবনের প্রাচীন রাজা রাণীদের রাজধানী ছিল খুলনা যা তখনকার দিনে ঝাড়গ্রামেরই অংশ ছিল তারপর মুঘল সাম্রাজ্যের শাসনে সুন্দরবনের বৃদ্ধি পেয়ে খুলনা সুন্দরবনের মহত্তম জলবায়ুতে অধিকাংশ এলাকাটি এই ছিলো এটি একটি ঝাড়গ্রামের গ্রাম ছিলো এছাড়া এখানের বিভিন্ন ধরণের ঐতিহাসিক স্থান রয়েছে দেখার মতো এবং বিভিন্ন ধরণের ঐতিহাসিক ব্যক্তিত্ব রয়েছে যাদের মধ্যে আমার কাছে মনে পড়ছে মানসিং অধ্যাপক দেবেন্দমোহন ভট্টাচার্য এবং জঙ্গলখন্ড এবং ইত্যাদি ঘটনাগুলি এখানের মধ্যে বিখ্যাত